আমি পুরুলিয়ার ভানু ভাই ব্যাগের দোকান থেকে আমার ভাইয়ের জন্য একটি স্কুলের ব্যাগ কিনেছিলাম ব্যাগটি দেখতে যেমন সুন্দর এবং খুব শক্ত পোক্ত ছিল দেখে মনে হয়েছিলো টেকসই হবে সেই জন্য আমি ব্যাগটি নিয়ে নিয়েছি